পোলট্রি ফার্মিং সম্পর্কিত সাধারণ নিয়ম হলো এই ঘর ন ফুট করতে হবে ওই ঘরের মধ্যে যে ব্যক্তিটা চলাচল করবে সে ব্যক্তিটা যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় ন ফুট করার কারণ হলো এই যাতে ঝড় এবং বৃষ্টি রোদ খুব বেশি না লাগে এবং পোলট্রি মুরগির যে ফার্মটা করা হবে তখন দেখতে হবে যে জলের ঝাপটাটা কোন দিক দিয়ে আসে সেদিকে চালটা বাড়িয়ে দিতে হবে

ফার্মের ওপরে ফার্মটাকে ঠান্ডা রাখার জন্য ওপরে বিচালি ছই যেসব হোগলার ছই বলে এইসবগুলো বিছিয়ে দিতে হবে তারপরে জলের লাইন যাতে প্রত্যেকটা পাখি পোলট্রি বাচ্চা কাছে জল পৌঁছে যায় এবং পাইপ লাইনটাও সুন্দরভাবে করতে হবে এইভাবে প্রথম পোলট্রি বাচ্চা যখন আপনি নেবেন তখন অন্তত দশ দিন ওকে একটা ছোট্ট ঘরের মধ্যে রাখতে হবে যেটাকে আমরা বুস্টার বলি ওই বুস্টার থেকে দশ দিন খাইাই খাইয়ে দাইয়ে বড়ো করার পরে তারপরে ওকে আমরা একটু বড়ো জায়গা করে ছাড়বো পুরো ফার্মে ছাড়বো না তো একটু বড়ো জায়গা করে যখন ছাড়লাম মনে করুন আপনার কুড়ি ফিট ফার্ম প্রথম বুস্টার করলাম পাঁচ ফিট তারপরে দশ ফিটের মধ্যে ছাড়লাম তো ছাড়ার পরে ওই বড়ো হইল যখন পনেরো ষোলো দিন কুড়ি দিন পর্যন্ত বয়স হলো এবার ওকে পুরো জায়গাটা আমরা ভুষি বিছিয়ে দিয়ে ওই পোল্ট্রি বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম দেওয়ার পরে সমস্ত হাঁপার খাবার দিলাম এবং ড্রিঙ্কারগুলোতে জল দিলাম এই জলটা শোধন করার জন্য জল শোধন করার যে পাউডার আছে ব্লিচিং ফটকিরি এসবগুলো দিয়ে জল শোধন করে তারপরে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে তারপরে আপনি যদি কোনো কোম্পানির মুরগি চাষ করেন সেই কোম্পানির ডক্টর আসবে এসে নিয়মিত পোলট্রি মুরগির বাচ্চাগুলো কেমন আছে দেখভাল করবে এবং ভ্যাকসিনও করে যাবে তারপরে পোলট্রি মুরগিগুলো ঠিক খাওয়া দাওয়া করছে কি না সে দিকেও লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে হালকা করে তাড়া দিতে হবে দিয়ে তাদেরকে ক ক্ষুধা বাড়াতে হবে এবং খাওয়ার দিকে আগ্রহ বাড়াতে হবে পোলট্রি ওগুলো যে পায়খানা করে লিটার সেসবগুলো ভুষির সাথে অনেক সময় এক জায়গায় জটলা পাকিয়ে যায় যেদিকে রোদ আসে সকালের সেদিকে লিটারগুলো ঘাঁটতে হবে ঘেঁটে আবার লিটারগুলো বরাবর একটু শুকনো শুকনো ভাব হবে যদি ততটা না শুকায় রোদেতে রোদের ব্যাপারে তাহলে আপনার চুন ছড়িয়ে দিতে হবে যাতে লিটারটা ওই চুনে টেনে নেয় এবং খসখসে থাকে তবে পোলট্রি মুরগির চাষটা লোকালয়ের মধ্যে না করাই ভালো ওটা ফাঁকা জায়গায় করা অতি উত্তম যতটা হাওয়া বাতাস খাবে তত পোলট্রির ফার্ম ভালো হবে এবং মুরগি ভালো ওয়েটও দেবে